আমি আমার বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে খুব পছন্দ করি কারণ ওরা খুব মজার আমার বন্ধু বান্ধ বন্ধু বান্ধবীর সাতে অনেক জায়গায় ঘুরতে গেছি যেমন পার্ক পার্ক দীঘা অনেক জায়গায় ঘুরতে গেছি ওদের সাথে গেলে অনেক আনন্দ হয় ওরা আমরা যে বন্ধু বান্ধবীরা একসাথে যারা ঘুরতে যাই তারা সবাই এক ড্রেস পরে যাই এক ড্রেস পরে যায় এবং অনেক আনন্দ করি এক ড্রেস পরে যায় এক কস্টিউম পরে যায় এক হার কানের এক পরে যায় যাতে সবার সেম হয় সবাই একসাথে যাতে ছবি উঠতে ছবি তুলি এবং সেই এবং ছবি তুলি আর হচ্ছে ইন্সটাগ্রামে পোস্ট করি স্ট্যাটাস দিই অনেক কিছুই করি ওদের সাথে ঘু হচ্ছে তার নিচে ঘুরতে গেছি যেমন দীঘা দীঘা পার্ক হ্যাঁ দীঘাতে ঘুরতে যেয়ে অনেক মজা হয় অনেক মজা হয়েছে ইয়েতে সান করার সময় এক ড্রেস পরে স্নান করেছি এক ড্রেস পরে স্নান করেছি এক ড্রেস পরে ঘুরে ঘুরেছি যা কিনেছি সবাই এক জিনিস কিনেছি দীঘাতে হচ্ছে দীঘাতে আমরা যে যার হচ্ছে ঝিনুকের বেস ব্রেসলেট আর সব বন্ধু বান্ধবরা মিলে এক সাথে কিনেছি এবং তাদের সাথে তাদের বন্ধু বান্ধবের সাথে তাদের তাদের বয়ফ্রেন্ডও গিয়েছিলো তারা তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরেছে এবং আমরা আমি ওদের সাথেই ঘুরেছি ওদের সাথে খুলেছি এবং অনেক মজা করেছি অনেক মজা করেছি ঘুরেছি খাওয়া দাওয়া করেছি দীঘাতে আমরা যেয়ে ফিস্ট করেছি ফিস্ট করেছি খাওয়া দাওয়ার সময় অনেক মজা হয়েছে ঘুরার সময় অনেক মজা হয়েছে যখন সান কোত্তে গেছি তখন মজা হয়েছে দীঘাতে দীঘাতে যেয়ে দীঘাতে দীঘার ঢেউ আমার খুব ভালো খুব ভালো লাগে দীঘার এক একটা ঢেউ আমার খুব পছ খুব পছন্দ হয় আমার আমার বন্ধু বান্ধবীদের সবারির খুব ভালো লাগে তাই আমরা দীঘা বেড়াতে গিয়েছিলাম আমরা পার্ক পার্ক বেড়াতে গিয়েছিলাম পার্কে যেয়ে পার্কে নানা জিনিস দেখেছি ছবি উঠেছি অনেক পোস দিয়ে ছবি উঠিয়েছি স্ট্যাটাস দিয়েছি অনেক কিছুই করেছি এবং ওদের সাথে ঘুরতে গেলে আমার মনও ভালো থাকে মন ভালো থাকে আমি কোনো অন্য জিনিস ভাবি না বা কষ্ট হয় না আমার ওতে ওদের সাথে ঘুরতে গেলে অনেক মজা হয় ওরা একজন অনেক মজার ওদের সাথে ঘুরতে গেলে ওদের সাথে ওদের সাথে ঘোরার সব থেকে ভালো ওদের বয়ফ্রেন্ডরা যায় তাদের সাথে অনেক ছবি তুলি অনেক ছবি তুলি এবং অনেক মজা করি ওরাও অনেক মজা করে অনেক মজার কথা বলে যাতে যাতে সবারির মন ভালো থাকে অনেক জায়গায় ঘুর অনেক সেখানে ঘুরে আবার আমরা অনেক জায়গায় যাই খেতে যাই খাওয়া খাওয়া দাওয়া করতে যাই তারপর যখন বাড়ি ফিরি তখন খুব প্রচুর আনন্দ হয়